হ্যাঁ আমি মনে করি ভারতীয় শিল্পীদের যথেষ্ট গুরুত্ব ও সুযোগ দেওয়া হয় না এর অনেকগুলো অবশ্য কারণ আছে তার মধ্যে প্রধান দুটি কারণ হল রাজনৈতিক কারণ ও অর্থনৈতিক কারণ অনেকক্ষেত্রে দেখা যাচ্ছে শৈল্পিক দক্ষতা থাকার সত্ত্বেও তার অর্থ না থাকার কারণে তাকে বিভিন্ন জায়গা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে বা অন্যান্যভাবে তাকে সুযোগ দেওয়া হয় না এছাড়াও অনেকে দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে কারোর যদি দলের সাপোর্ট থাকে তার যদি টাকা বেশি থাকে তা সে কম দক্ষ হওয়ার সত্ত্বেও বিভিন্ন জায়গায় সুযোগ পেয়ে যাচ্ছে আর অনেক দক্ষ মানুষও টাকার অভাবে রাজনৈতিক সাপোর্টের অভাবে ঠিকমতো গুরুত্ব ও সুযোগ পায় না